আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু এখন এখন বেশিরভাগ ইয়ে হচ্ছে সবাই ইংরেজীতেই ইংরেজী ভাষায় কথা বলছে ইংরেজী ভাষার ইংরেজী ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু বাংলা ভাষাও কোনো অংশে পিছিয়ে নেই বাংলা ভা বাংলা ভাষাতেও অনেকে অনেক কিছুই করছে বাংলা ভাষাতেও বাইরে অনেক বাইরে অনেকে অনেক কাজ অনেক কাজ করছে কিন্তু এখন কিন্তু বাংলা ভাষা কোনো অংশে কম পিছিয়ে নেই